কাস্টোমারের থেকে ভালোরকম প্রতিক্রিয়া পেয়েছি এমনকি আমি যে হাতে তৈরি যে কাপড়ের জামা তৈরি করে আমার নাতনিকে এবং আমার বান্ধবীকে দিয়েছি তারা সেই কাপড় কাপড়ের তৈরি জামা দেখে ভীষণভাবে খুশি হয়েছে আমার নাতনির পোশাকগুলো দেখে তাদের সকলের খুব আনন্দিত এবং খুশি হয়েছে তারা এই কাজ দেখে ভীষণভাবে আমাকে উৎসাহিত করেছে আগামীদিনে যেন এর থেকে আরো ভালোভাবে আমি আরো দক্ষতার সঙ্গে কাজ করতে পারি